নয় লাখ দশ হাজার নশো নব্বই নয় লাখ দশ হাজার পাঁচশো পনেরো আট লাখ এগারো হাজার নশো দুই সাত হাজার চারশো এক তিন লাখ চোদ্দো হাজার সাতশো দুই